হ্যালো বলছি দাদা এটা কি ভজহরি মান্না রেস্তোরাঁ আসলে আমার দুদিন পরে একটা ছোট খাঁটো অনুষ্ঠান আছে আমার কিছু বন্ধু বান্ধব আর আমার পরিবারের লোক কটাকে নিয়ে আমি এই অনুষ্ঠানটা করতে চাই সেই জন্য আমি আপোনার রেস্তোরেঁ থেকে কিছু খাবার অর্ডার করতে চাই আপনি আমার বাড়িতে ঠিক সময় মত খাবারটা পৌঁছে দিতে পারবেন ঠিক আছে আপোনি তাহলে বারাসাত বাসস্ট্যান্ডে কাছে এসে খাবারটা দিয়ে যাবেন আমি আমি বা আমার পরিচিত যে কেউ আপনার থেকে তাহলে খাবারটা নিয়ে নেব ঠিক আছে